আমার এলাকায় ঐতিহ্যবাহী খেলা অনেকগুলিই রয়েছে যা আমরা প্রতি বছর দেখতে পাই আমাদের ক্লাবের টুর্নামেন্টের সময় আমাদের এখানে ঐতিহ্যবাহী খেলা বলতে সাধারণত বোঝানো হয় কাবাডি ক্রিকেট ফুটবল এই তিনটি খেলাকে আমাদের ক্লাবের প্রত্যেক বছর যে টুর্নামেন্ট করা হয়ে থাকে এই টুর্নামেন্টের প্রত্যেক বছরই এই তিনটি খেলা অবশ্যই দেওয়া থাকে এটি আমাদের ঐতিহ্যবাহীপূর্ণ একটি খেলা এই খেলাগুলি প্রতি বছর হয়ে থাকে এবং অনেক উৎকন্ঠা এবং আকর্ষণ নিয়ে আশেপাশের গ্রামের মানুষজনও দেখতে আসেন আমাদের গ্রামে এই খেলাগুলি এই খেলাগুলি খুব বড়ভাবে করা হয়ে থাকে এই খেলাগুলি থেকে বাইরে থেকে অনেক দল এসে অংশগ্রহণ করে থাকে আমাদের গ্রামে যা আমাদের কাছে খুবই গর্বের বিষয় এবং সকলকে সমানভাবে সুযোগ করে দেওয়া হয় এই খেলাধুলো দেখা বা করার জন্য এবং এই খেলাগুলি আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ঐতিহ্যবাহী কারণ এই খেলাগুলি থেকে আমাদের সাথে জড়িয়ে রয়েছে আমাদের সংস্কৃতি যা আমাদের সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরতে সাহায্য করে এই খেলাগুলি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলি আমাদের দেখে আসছি যে প্রথম থেকেই চলে আসছে এই খেলাগুলি আমাদের এই গ্রামেতে সেই জন্য আমাদের ঐতিহ্যকে বজায় রাখতে সাহায্য করে এই খেলাগুলি যা আশেপাশের গ্রামে আমাদের গ্রামের খ্যাতি অনেকটাই বাড়িয়ে দিয়েছে এবং সুনাম ছড়িয়েছে এই খেলাগুলির কারণে আমাদের গ্রামের এই জন্যই খেলাগুলি আমাদের কাছে অত্যন্ত ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ হিসাবে গণ্য করা হয়